আমার প্রিয় বই ও সিনেমা বা টিভি শো আছে তার মধ্যে আমি বেশিরভাগই টিভি শোটা দেখে সময়টা পার করি তার মধ্যে আমার আমি কার্টুনটা খুবই পছন্দ কার্টুনের মধ্যে হচ্ছে ডোরেমন ডোরেমন হলো একটা গ্যাজেট মানে রোবট সে সেঞ্চুরি থেকে এসেছে তার পরে তার একটা বেস্ট ফ্রেন্ড আছে নোবিতা তার ফ্যামিলির সাথেই সে থাকে সবসময় আর তার নোবিতার যদি কোনো দিন কোনো কষ্ট হয় বা কোনো হেল্প চায় সেই ডোরেমন তার গ্যাজেট দিয়ে তাকে সবসময় হেল্প করে থাকে আর নোবিতার অনেকগুলি বন্ধু আছে যেমন জিয়ান সুনিয়ো সিজুকা ডেকিসুগি তে সে তার সাথে সময় কাটায় এবং ডোরেমনের একটা বোন আছে সে তার বোন আর ডোরেমন মিলে সবসময়ে গ্যাজেট ব্যবহার করে সব কাজকে সম্ভব করে ফেলে অসম্ভব কাজকেও সম্ভব করে দে ফেলে আর ডোরেমন নোবিতার মাকে সবসময় সাহায্য করে থাকে